কীরে কেমন আছিস এই চলছে কাজের চাপে চলে যাচ্ছে তারপর বল তোর কাজ বাজ কেমন চলছে না সেরকম এখনও প্ল্যান হয় নি এমনি ছুটি পেয়েছি তুই ছুটি পেয়েছিস তো হ্যাঁ করাই যেতে পারে বল অ্যাঁ খারাপ হয় না শান্তিনিকেতন তো কাছেই আছে গিয়ে একদিনের মধ্যে চলে আসাও যাবে অসুবিধা হবে না হ্যাঁ ভালোই হয় হ্যাঁ ঠিক আছে তুইও বল আমাদের গ্রূপকে তালে আমি বলি কোনও অসুবিধা নেই তালে যদি সবাই মিলে যাওয়া যায় একদিনের জন্য ভালোই হবে আগে ভালোই হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সে অসুবিধা নেই সকালেই ট্রেন আছে একদম ডাইরেক্ট ওখানেই নেমে যাওয়া যাবে মা তারা ধরে চলে যাবো সকালবেলা ওখান থেকে উঠে যাবো অসুবিধা হবে না ফাঁকাই থাকবে ও আগে আগে থেকে বুক করার দরকার নেই ওখানে চলে যাবো আর ওখানে গিয়ে হোটেল আমার চেনাই আছে ওখানে বুক করে আগে থেকে বলে রাখবো হয়ে যাবে অসুবিদা নেই তুই বল তাহলে ওদেরকে ওরা যদি সবাই মিলে যায় তালে বেশ মজা হবে একসাথে বেশ যাওয়া হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটা ভালোই হবে তুই কবের দিকে যাবি তুই দশমী বা একাদশীর দিকে চল তাহলে ভালোই হবে ওদিন ছুটিও থাকবে তালে একবারে ঘুরে আসা যাবে সবাই মিলে এমনি শান্তিনিকেতনে পরিবেশটা বেশ ভালোই হ্যাঁ ভালোই হবে চল হ্যাঁ ঠিক আছে চল তাহলে আমারও কাজ আছে আমি বেরলাম তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ টাটা হুম হুম